এটা ঘোষ ট্রাভেল এজেন্সি আচ্ছা আপনি কি বুদ্ধদা বলছেন আচ্ছা দাদা আমি আপনার কাছ থেকে ক্যাব একটা বুক করেছি অনলাইনে পেমেন্ট করে দিলাম আপনাকে কী বলুন তো বিষয়টা এটা আপনাদের এই ড্রাইভার জ্যাম জ্যাম জ্যাম জ্যাম করে করে তো একটু দেরি করে এল আবার এসে আমার সাথে তর্ক করছে এমন হয় আমাকে ধরে মারে অসভ্য আচরণ এরকম ড্রাইভাররা আপনাদের রাখেন কেন এই সমস্ত ড্রাইভার রেখে নিজেদের এ করছেন কেন আপনারা অসভ্যের মতো আচরণ করছে এই সমস্ত ড্রাইভার আমি আমার আমার একটা ট্রেন ছিল সাড়ে চারটের সময় হুম আমার ট্রেনের টিকিট কাটা সমস্ত ছিল আমার আর্জেন্ট ওখানে একটা অপারেশান হবে আমার হ্যাঁ আমার মা ওখানে অসুস্থ পড়ে আছে আমি আপনাকে বললাম এতভাবে বললাম এদের কোনো কাণ্ডজ্ঞান নেই এদেরকে এরা এরকম ধরনের ড্রাইভার আপনারা রাখেন কেন এমনিতে তো দেরি করে এসেছে জ্যাম জ্যাম করে করে এসে আমার সাথে অসভ্য আচরণ করছে লেট করেই দিল আমার সে ট্রেনটা আমি ধরতেই পারলাম না আমার পয়সা আপনি ফেরত দিন নইলে আমার পয়সা ফেরত দিতেই হবে কিছু করার নেই এই সমস্ত আপনার জন্য আমি তো ওটা আপনার ড্রাইভারকে দেখব না ওই সব ড্রাইভার আপনি রাখেন কেন না না দাদা আপনার ড্রাইভারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আপনি আমার টাকা ফেরত দিন আমার পয়সা রিফান্ড চাই আমি যখন আমার ট্রেনটা মিস করেছি আমার টাকা আমার রিফান্ড চাই আপনি দেখুন আর এই সমস্ত ড্রাইভার রাখেন কেন অসভ্য ড্রাইভার অসভ্য ব্যবহার কথাবার্তার ঠিক নেই অশিক্ষিত এসমস্ত ড্রাইভার আমার টাকা ফেরত দিতে হবে টাকা এখনই ফেরত দিন আমার